আমাদের পুরুলিয়ার গ্রামগুলিতে ছৌ নাচটা অনেক বেশি জনপ্রিয় এছাড়াও এখানকার ফোক সংগীত লোকসঙ্গীতেও বেশ ভালোই তাল মিলিয়ে ছন্দে ছন্দে নাচ করা যায় সেটাও এখানে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে এছাড়াও বাইরে থেকে যারা পুরুলিয়া ঘুরতে আসে তারা ছৌ নাচটাকে অনেক বেশি আনন্দ করে তারাও আনন্দ করে তার সাথে এবং তারাও এটাতে তাল মিলিয়ে নাচও করে ছৌ নাচে সবাই নানারকম মুখোশ পরে নানারকম আকার অঙ্গীকার করে একটা নাটক করে নাচ করে এটাই ছৌ নাচের বিশেষত্ব এছাড়াও আগুন জ্বালিয়ে পাহাড়ের মধ্যে নাচ করাটাও ছৌ নাচের এক অন্যতম অংশ